আমি ওমরপুর হাট থেকে পশু কিনি আমার কাছে দুটো গাভী আছে এবং দুটো ছাগল আছে আমি যখন গাভী দুটো কিনেছিলাম তখন চল্লিশ হাজার করে আশি হাজার টাকায় কিনেছিলাম এবং আমি দু বছর ও ওদেরকে লালন পালন করেছি তার কারণে আমার দুটো গাভী দুটোর বাছুর হয়েছে দুটো এবং বিক্রি করেছি তাদেরকে কুড়ি হাজার টাকায় আবার সেই গাভীর দুধ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করেছি দু বছরে আমার কাছে দুটো ছাগলের বাচ্চা প্রায় পনেরো হাজার টাকার বিক্রি করে দিয়েছি এবং এখনও অনেক ছাগলের বাচ্চা আছে এবং ছাগল দুটোও আছে আমি এভাবেই পশুকে ভালোবাসি এবং লালন পালন করি হাঁস মুরগিও আমার কাছে আছে তো তাদের ডিম বিক্রি করে আমি প্রায় পাঁচশো টাকার বিক্রি করেছি এক বছরে খাওয়া সেই গাভী এবং ছাগল মুরগিদেরকে খাওয়াতে হয় আমাকে আমি গরুটাকে খাওয়াই খড় খড় খোল ছাগলকে খাওয়াই ঘাস ভুট্টা গম এবং মুরগিদেকে খাওয়াই চাল সব খাওয়াই তারাও আমাদেকে ডিম দেয় দুধ দেয় সেই দুধ খাই আমি আমার শক্তি হয় সেই দুধ থেকে ঘি হয় ঘিও অনেক বিক্রি করি এভাবেই আমার ওদেরকে নিয়ে সংসার চলে যায়